হ্যাঁ বলছি অর্চনাদি তো আমি হচ্ছে রবি মাহাতো বলছিলাম ওই মার্কেটের সামনে যেই বিল্ডিংটা আছে না ওইখানে আমার বাড়ি ওখানে একটা ফ্ল্যাটে থাকি আমার আচ্ছা আমার একটু মানে একজন আয়ার প্রয়োজন আমার বাড়িতে বাবা মাকে দেখা শোনা করার জন্য আমি তো বাইরে থাকি চাকরি করি সব সময় তো থাকা সম্ভব নয় বাবা মায়ের জন্য আপনি কি কাজ করতে পারবেন কাজ বলতে বাবা মায়ের দেখা শোনা দেখা শোনা বলতে ঠিক টাইমে ওষুধ খাইয়ে দেওয়া আর হচ্ছে ওই ওষুধ টশুধ খাইয়ে দেওয়া এগুলো দেখাশুনা করলেই হবে আর ঘরে টুক টাক ঝাঁট দেওয়া কাপড় কাচাগুলো হ্যাঁ রান্না বান্না না রান্না বান্না করে নেওয়া হবে আর হচ্ছে কাপড় টাপড়গুলো কেচে দেওয়া করে দিতে হবে

হ্যাঁ সন্ধেবেলাতে অবশ্যই ছেড়ে দেওয়া হবে আপনি সারাদিন কাজ টাজ করবেন ঘর টর মুছে দিয়ে চলে যাবেন সন্ধ্যেবেলায় থাকার কোন দরকার নেই আর রেটটা আপনার রেটটা কত দশ হাজার টাকা একটু বেশি হয়ে যাচ্ছে না খাওয়া দাওয়া তো ওখানে ওখান থেকে ফ্রি অবশ্যই আপনার খাওয়া দাওয়া ওখান থেকে যতক্ষণ থাকবেন পেয়ে যাবেন আট হাজার দশ হাজার না আট হাজার করুন না দেখুন না না খুবই অসুস্থ না একবারে খুব একটা বয়স হয়ে যায় নি তারা মানে হাঁটা চলা করতে পারে ওই মাঝে মাঝে অসুস্থ হয়ে পরেন আর কি সুগার টুগারের জন্য সেইজন্য দেখাশোনা করার জন্য দরকার পড়বে হ্যাঁ হ্যাঁ সে সে তো অবশ্যই ঠিক আছে